অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন যে আগামী আঠেরো দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমার কয়েকটি খাবারের তালিকা চাই এই খাবারগুলি কোন কোন রেস্তোরাঁয় কম দামে ও ভালো মানের খাবার আমি পেতে পারি সেগুলো আমাকে জানাবেন আমার বাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে যে যে রেস্তোরাঁগুলি আমি দেখেছি সেগুলোর মধ্যে রয়েছে হোটেল লাইমলাইট হোটেল মৌচাক হোটেল কন্টিনেন্টাল হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ফুডিজ ক্যাফেটেরিয়া ও এই সাইডে একটু দূরের দিকে গেলেই লাউঞ্জ বি এম গ্র্যান্ড এই রেস্তোরাঁগুলি আমি শর্টলিস্টেড করেছি যেই যেই রেস্তোরাঁগুলির আমি নাম বললাম সেগুলির রেটিং আর রিভিউ অনুযায়ী বেস্ট রেটিং আর রিভিউ অনুযায়ী আমাকে পরপর জানাবেন আর আমার সেই উক্ত দিনের মেনু অনুযায়ী আমার ড্রিংকে লাগবে পাঁচটা কোকাকোলা ছটা লিমকা সাতটা যে কোনো ফ্রুট জুস এর এক লিটারের বোতল আর স্টার্টারে আমার লাগবে অন্তত দেড়শো পিসের মতন পানীর পাকোড়া তিনশো পিসের মতন চিকেন পাকোড়া তার সাথে স্যালাড লাগবে ভেজ কাটলেট অথবা পানির পাকোড়া মিনিমাম দেড়শো পিস কুলচা লাগবে সত্তর পিস তার সঙ্গে আলুকাবলি উইথ মেটে লাগবে এই সেম পঞ্চাশ পিসের কোয়ান্টিটির মতন আর সত্তর জনের ভাত ডাল একটা মিক্সভেজ বাটার পানীর মাছের কালিয়া মাটান চাটনি সেই চাটনি আলু বোখরারও হতে পারে অথবা টম্যাটো নরম্যাল টম্যাটোর চাটনিও হতে পারে দু ধরনের মিষ্টি আর একটা সন্দেশ আর শেষের জন্য একটা আইসক্রিম আর সঙ্গে সত্তর পিস পাঁপড় তার সঙ্গে রায়তা লাগবে এই সমস্ত খাবার যে যে রেস্টুরেন্টে পাওয়া যাবে তা রেটিংস অনুযায়ী সবচেয়ে হাই টু লো রেটিংস অনুযায়ী আর রিভিউ অনুযায়ী আমাকে জানাবেন এবং কোন রেস্টুরেন্টে আমি ডিসকাউন্টে খাবারগুলি পেতে পারি তার একটি তালিকাও আমাকে প্রোভাইড করবেন ধন্যবাদ